পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার নশো সাতানব্বই ন লক্ষ বিরানব্বই হাজার নশো তিরানব্বই আট লক্ষ উনসত্তর হাজার নশো একাত্তর ছ লক্ষ উনত্রিশ হাজার আটশো বত্রিশ চার লক্ষ উনষাট হাজার নশো উনসত্তর